হ্যালো হায় তেজ ও আচ্ছা হ্যাঁ সমস্ত কিছু গোছাচ্ছি আস্তে আস্তে একটু একটু করে গোছাচ্ছি

পুরুলিয়া থেকে এখন কটায় ছাড়ে ওটা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হাওড়া চক্রধরপুর কাজের প্রচন্ড হেডেক কা কোন কিছু মিলছেই না অনেক ডকুমেন্ট তো ওর জন্যেই

আমি হ্যাঁ আপনার কাছে সেই টিকিটগুলো আছে তাহলে আমি বাঁকুড়ায় চাপবো আপনি তো পুরুলিয়ায় চাপছেন

হ্যাঁ আপনি আমাকে হোয়াটস আপে সমস্ত কিছু পাঠিয়ে দেন আচ্ছা আমি কিছু রাত্রের খাবারটা আমি রান্না করে নিয়ে নেবো হ্যাঁ আর আপনার শরীরের দিকেও ধ্যান রাখতে হবে কি কি খাবেন বলুন রাত্রে আমি সেরকমই

আপার স্লিপার লোয়ার আপনি লোয়ারটাই নেবেন আমি আপারটাই নিয়ে নেবো আচ্ছা আচ্ছা আচ্ছা বলুন কি রান্না করবো মানে কি নিয়ে যাবো একটু বলে দিলে ভালো হয়

আচ্ছা আচ্ছা হ্যাঁ যাইনি তো

আচ্ছা ঠিক আছে স্যার তাহলে দেখা হচ্ছে সেদিন

ব্যালেন্স শিট আর সমস্ত কাগজপত্রগুলো আমি আমার কাছে সামলে রাখছি ঠিক আছে হ্যাঁ আর কি ব্যাপারে আমি পুরুলিয়া ভবন বলে একটা লজে উঠছি সেটা ভালো হুম হবেই হ্যাঁ পুরো রাস্তাটাই বাকি আছে প্রচন্ড গরম স্যার মাথা ব্যাথা করছে কথা বলতে পারছি না খুব খুব শরীর খারপ অবশ্যই ঠিক আছে স্যার রাখছি